হ্যাঁ আমি বাগনান হসপিটালে আমি বেডে আমি একজন রোগী ঠিক আছে তো আমার পা ভেঙে গিয়েছিল আমি এখানে রয়েছি আর ডাক্তারে দেখছে আর এ ডাক্তারবাবু কিছু বলছে না কবে সারবে কীভাবে কী হবে ওষুধপত্র যা দিচ্ছে খাচ্ছি কী আপনি একটু কীভাবে যদি সাহায্য করতে পারেন আমাকে একটু বলুন কীভাবে কী করি

আর বলছি পা মাঝে মাঝে যন্ত্রণা করছে ঠিক আছে প্লাস্টার রয়েছে প্লাস্টারের ভেতরে কিছু হয়েছে কি না শুধু বারে বারে মনে হচ্ছে ঠিক আছে কিন্তু ডাক্তারবাবু তো ঠিক সময় আসছে না ডাক্তারবাবুকে জানাতে পারছি না কথাগুলো ঠিক আছে আপনাকে বলছি আপনি যদি একটু আমাকে সাহায্য করতে পারেন

তা বলছি আপনি আপনি একটু ডাক্তার বাবুকে বলবেন যে একটু যদি একটু ভালো করে দেখে ঠিক আছে কবে আ পায়ের প্লাস্টার আমার কাটবে কী এই সব সম্পর্কেও যদি একটু বোল বলেন তো একটু ভালো হয় ডাক্তারবাবুর কাছ থেকে জেনে